ভারতের শিক্ষা ব্যবস্থার চারটি স্তর রয়েছে নিম্ন প্রাথমিক যেখানে ছয় থেকে দশ বছরের বাচ্চারা যায় উচ্চ প্রাথমিক যেখানে এগারো এবং বারো বছরের ছেলেমেয়েরা পড়ে উচ্চ বিদ্যালয় যেখানে তেরো থেকে পনেরো বছরের বাচ্চারা যায় এবং উচ্চ মাধ্যমিক যেখানে সতেরো এবং আঠেরো বছরের ছেলেমেয়েরা যায় নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে পাঁচটি মানে উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে দুটি এবং উচ্চ বিদ্যালয়কে তিনটি আর উচ্চ মাধ্যমিককে দুটি ভাগে ভাগ করা হয় এর কিছুগুলি প্রধান চ্যালেঞ্জ হলো ইংরেজি ভাষার উপর সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয় এখনকার স্কুলগুলোতে সব জায়গাতেই ইংরেজি ভাষার উপরে খুবই কাজ করা হচ্ছে আমাদের মাতৃভাষার উপরে জোরই দেয় না এর ফলে আমাদের সমাজের ছেলেমেয়েরা ইংরেজি ভাষায় সবকিছুতে শিখছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আরও অন্যান্য ভাষা ওরা অমনিভাবে শিখতে পারছে না তাই আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবার জন্য শুধু ইংরেজিই নয় আরও অনেক ভাষা তার মধ্যে দেওয়া উচিত যেইগুলো ছেলেমেয়েরা ভালোবাসবে আর হচ্ছে অনুশীলনের অবহেলা আমাদের এই এখনকার স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা সব বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেয় ওরা স্কুলে অমনিভাবে অনুশীলন কিছুই করায় না আর সবকিছু বাচ্চাদের উপরে চাপ দিয়ে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকারা এখন বাচ্চাদের উপর বাচ্চাদের উপরে অনেক চাপ দিয়ে দিয়েছেন ওদেরকে বিদ্যালয়ের পড়াও করতে হয় আবার বাড়ি যেয়ে বাড়ির পড়াও করতে হয় বিদ্যালয়ে কিছু আবার বাড়ির কাজও দিয়ে দেন বাড়ির কাজগুলোও ওদেরকে বাড়িতে যেয়ে করতে হয় আবার ওদের নিজেদেরও অনেক কিছু জিনিস থাকে এবং এখনকার শিক্ষকরা নিজেদের প্রশ্ন এতোই কঠিন করে বানাচ্ছেন যে ছাত্রদের জন্য ওটা খুবই অসুবিধে হয়ে যাচ্ছে পুরোপুরি করা ওরা এখন একদমই সময় পাচ্ছে না নিজেদের জন্য নিজেরা পড়াশুনো নিয়েই থাকছে বাকি অন্যান্য অনুশীলনের জন্য ওদের কাছে আর সময় নেই